আমি আমার অফিসের কাজে আমি তমলুক এসেছিলাম এবং সেখান থেকে ফেরত যাওয়ার জন্য আমি একটি ক্যাব বুক করলাম কিন্তু সেই ক্যাব বুকটি করে আমি দেখলাম যে আমি আর তমলুক থেকে যাব না আমি ওখান থেকে দীঘা চলে এসেছি অন্য একটা বন্ধুর সাথে কিন্তু আমি সেখান থেকে যেতে চাই তাই আমি সেই ক্যাবের মালিককে ফোন করে তাকে আমি বললাম যে আমাকে যেন দীঘা থেকে পিক আপ করে নেয় তাই আমি তাকে ফোন করে আমি আমার এই স্থানে আসতে বললাম যাতে সে আমাকে ওখান থেকে নিয়ে চলে আসে আর সেখানে আসার জন্য তাকে আমি খুবই অনুরোধ করলাম